আমার এলাকায় মানুষজনের স্বাস্থ্য সমস্যা বলতে আমাদের এলাকায় বেশি মানুষেরই রোগজ্বালা বলতে সর্দি কাশি বা ঠান্ডার ধাত বা জ্বর বেশির ভাগই দেখা যায় কারণ আমাদের এই এলাকাটি জলবাহিত এলাকা এই কারণে এখানে বেশিরভাগ মানুষই জলের ওপর বেশিরভাগ কাজ করে তার ফলে তাদেরকে ঠান্ডা লাগা বা জ্বরের ধাত লাগা এটা অবশ্যই সংস্কৃতিও তার জন্য তাদেরকে বেশিরভাগই হাসপাতাল বা আমাদের এখানের থাকা ছোটো ছোটো ডক্টরের কাছকে যেতে হয় এবং তাদের চিকিৎসা করাতে হয় এইটি দেখে আমি বলতে চাই সম্মুখীন হওয়া আমাদের এই রোগের জন্য আমাদের এখানে বেশিরভাগ মানুষজনকেই কম জলের ওপর বা বেশিরভাগ জলে থাকা উচিত না এবং তাদেরকে জলের থেকে দূরে কম থাকাই কমই আমি থাকতে বলছি